আমি গত পাঁচ চার দু হাজার তেইশ তারিখে রিলায়েন্স ডিজিটাল মল থেকে একটি নয়েজ কোম্পানির স্মার্ট ঘড়ি কিনেছিলাম এই ঘড়ির ইতিবাচক দিক সম্পর্কে আমি কিছু বলতে চাই আমি এই স্মার্ট ঘড়ির মাধ্যমে মোবাইল ছাড়াই যে কোনো কল ধরতে পারি এই ঘড়িটি আমার শারীরিক ক্ষমতার ব্যাপারে আমাকে জানতে সাহায্য করে যেমন আমার পদক্ষেপ হৃদকম্পন এবং সময়ের সাথে আমার অগ্রগতি দেখতে সহায়তা করে এছাড়াও এই ঘড়িটিতে পতন শনাক্তকরণের মতো বৈশিষ্ট্য রয়েছে যেমন কিছু কিছু জি পি এসের মতো বৈশিষ্ট্য রয়েছে যা আমাকে হারিয়ে গেলে আমার বাড়িতে যেতে সাহায্য করে এসব ছাড়া এই ঘড়িতে গেম খেলা গান শোনা এবং ভিডিও দেখা যায়